আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির অগ্রগতি একটা বিরাট বড়ো ভূমিকা অবলম্বন করে থাকে আজকাল প্রযুক্তির উন্নতির ফলেই আমাদের হাতে প্রত্যেকের হাতে হাতে একটা করে স্মার্টফোন আর এই স্মার্টফোন হচ্ছে একদম জাদুর কাঠির মতো যাই আমরা চাই ঘরে বসে আমরা সেটাকে মানে কী বলবো জাদুর কাঠি বলতে সেটাই আমাদের হাতে এসে পৌঁছায় যা আমরা চাইছি যেমন ইলেকট্রিক বিল করা পেমেন্ট করার ব্যাপারটা আমরা ঘরে বসেই করতে পারছি কোনো অর্থ আদান প্রদানটাও আমরা ঘরে বসে করতে পারছি বয়স্ক মানুষদের এক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয়েছে যারা তাদের শারীরিক অসুস্থতার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে যেতে পারে না তারা ফোনের মাধ্যমে তাদের খবরাখবর আদান প্রদান কোনো জিনিস নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলো তারা ঘরে বসে ফোনের মাধ্যমে অর্ডার করছে বাড়িতে এসে দিয়ে যাচ্ছে মানুষ ফোন ছাড়া কিন্তু এগুলো একদমই অসম্ভব বা প্রযুক্তি ছাড়া ইন্টারনেট ছাড়া কিন্তু অসম্ভব এ তো গেলো বড়োদের কথা বাচ্চাদের আজকাল পড়াশোনা তো পড়াশোনা ফোন ছাড়া তো একদমই হয় না এই এতো গরমের মধ্যে বাচ্চারা গুগল মিট মাইক্রোসফট টিম টিম যেসমস্ত অ্যাপ রয়েছে সেই সমস্ত অ্যাপের মাধ্যমে ঘরে বসে তাদের স্কুলের পড়াশোনাগুলো কমপ্লিট করতে পারছে তাদের প্রত্যেকটা ক্লাস যেগুলি যারা দূরত্বের জন্য যেতে পারে না বা সময়ের জন্য ট্রাভেল করে গিয়ে ক্লাস করতে পারে না প্রযুক্তির জন্য তারা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে তারা ঘরে বসেই তাদের ক্লাসগুলি কমপ্লিট করছে বা তাদের পড়াশোনা যে চাহিদাগুলো তারা প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই তারা শিখে যাচ্ছে আজকাল আর বইয়ের পাতা উলটে কোনো কিছু খুঁজে বের করতে হয় না ইন্টারনেটে গুগলে একবার স্পিকও স্পিক আউট করলেই সেই সমস্ত শব্দগুলি বা সেই সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি তারা ফোনেই পেয়ে যাচ্ছে তাছাড়া ফোনে ফোনের মাধ্যমে ঘরে বসেই আমি এক বছর পরেও হলেও একটা জায়গায় ঘুরতে যাবো তার প্ল্যান করে আমরা হোটেল কিম্বা ফ্লাইটের টিকিট কিম্বা ট্রেনের টিকিট আমরা কেটে নিতে পারছি এই সমস্ত সুবিধা তো আছেই আমাদের সবচেয়ে বড়ো সুবিধা হিসেবে এগুলোই ধরা যায়